হ্যাঁ দিদি বলুন হ্যাঁ যে বলছি যে আপনি সবজিগুলো ভালো করে রাখবেন ভালো টেম্পারেচার সবজিগুলোর জল বল ছেটাবেন রোদ যেন না পায় ভালো করে রাখবেন আর সবজি একদম টাটকা

না না অসুবিধা হবে না হ্যাঁ আমরা এভাবেই তো রাখি হ্যাঁ আমাদের নিজস্ব বাগান সবজির হ্যাঁ দিদি এই হয়েছে কোনরকমে আপনাদের গাছে হ্যাঁ তাহলে তো আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছে আপনার বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ শরীরটা তো একটু খারাপ ছিলো এখন ঠিক আছে আপনাদের বাড়ির সবাই ভালো তো হ্যাঁ আগের থেকে একটু কমেছে ডাক্তার দেখাতে গেছিলাম এখন ঠিক আছে ওষুধ ফষুধ খেয়ে হ্যাঁ বোনও ঠিক আছে এখন ভালো আছে এখন নাইনে পড়ে হ্যাঁ হচ্ছে ভালো হ বলছি তো ভালো হয় হ্যাঁ পেয়েছি পড়াবে না বলছিলো তো একজনকে পেয়েছি জোর করে হ্যাঁ